কাজের বাইরে আমার অপর একটি শখ হল ইন্টারনেট পরিষেবাকে নানাভাবে ব্যবহার করা যেমন যেকোনও বড়ো ফাইল আপলোড ডাউনলোড করা সিনেমাকে আমি আপলোড করে যেকোনও বা ডাউনলোড করে যেকোনও সিনেমা সহজেই ফাঁকা সময় ঘরে বসে বসে দেখতে পারি এবং যেকোনও প্রয়োজনীয় ইনফরমেশন যাকে পাঠানোর দরকার হয় চিঠিপত্রর মাধ্যমে না পাঠিয়ে ইমেলের মাধ্যমে সহজেই পাঠাতে পারি যার ফলে যেকোনও সময়ে সহজেই এক মুহুর্তের মধ্যে বা দু সেকেন্ডের মধ্যে যেকোনও মেসেজ আমি যেকোনও কাউকে আত্মীয় স্বজনকে সহজেই পাঠাতে পারি মুহূর্ত এটি হল একটি আমার শখ এবং অপর একটি শখ হল এনজিওর কাজ করা এনজিওর মাধ্যমে আমি নানা মানুষের কাছে পৌঁছোতে পারি গরিব দুঃখীদের নানাভাবে সাহায্য করতে পারি যেমন বস্ত্র দান করে তাদের প্রয়োজন মতো সাধ্য মতো খাবার নানাভাবে পরিষেবা দিয়ে এবং অন্য আমার অপর একটি শখ হল গৃহ শিক্ষকতা করা গৃহ শিক্ষকতা করার ফলে আমি নানা ধরনের স্টুডেন্টের সাথে কথা বলতে পারি এবং তাদের প্রয়োজনীয় মতো নানা রকম হেল্প দিয়ে নানা রকম সাবজেক্টের জ্ঞান দিয়ে হেল্প করতে পারি তাছাড়া আমার অপর একটি শখ হল বৃক্ষরোপণ করা বৃক্ষরোপণের ফলে অক্সিজেন লেভেল অনেকটাই মানুষের বাড়ে এবং বৃক্ষরোপণ করার ফলে মানুষ যে গ্রিন এফেক্ট আসছে দিনের পর দিন এই এফেক্টের মাধ্যমে মানুষ অক্সিজেনের পরিমাণ বেশি পায় যার ফলে মানুষের স্বাস্থ্য অনেক ভালো থাকে